এটা কি রিচার্জ কুরিয়ার এজেন্সি আচ্ছা আমি বলছিলাম যে আমার তো ওই আমি অন্য এক জাগায় থাকি আমাকে বিহারে একটা পার্সেল আমার পাঠানোর পাঠাতে হবে তো সেই ব্যাপারে আপনি কি আমাকে কিছু বলতে পারবেন হ্যাঁ দামি কিছু বলতে আমার কিছু জিনিসপত্র আর তার সাথে একটা মোবাইল দামের মধ্যে ওই মোবাইলটাই রয়েছে দশ হাজার টাকা দামের আচ্ছা তো ওটা কতো ওজনে কী রকম টাকা নিচ্ছেন কতো ওজনে কতোটা টাকা নেওয়া হয় আচ্ছা একশো গ্রাম ওজনে পঞ্চাশ টাকা দেওয়া হবে আর আমার ওই এক কেজির কাছাকাছি ওজন রয়েছে আর ওই মোবাইলটা যেহেতু রয়েছে সুতরাং ওই আচ্ছা আচ্ছা তো আমি হ্যাঁ আচ্ছা তো ওটা তো আমার লাগবে না আমার দেরি হলেও অসুবিধা নেই কিন্তু আমি সোমবার দিতে পারবো না আমি মঙ্গলবার দেবো আচ্ছা আচ্ছা তাই করবো ঠিক আছে ধন্যবাদ